বয়স্ক মানুষেরা নানান ধরনের খেলাধুলো করে থাকে কিছু কিছু মানুষেরা ব্যাটমিন্টনও খেলে থাকে আবার কিছু কিছু মানুষেরা পায়ে করে ছোটো খাটো বল ফুটবল পাসও করে থাকে আর আমার দাদু তো পাড়ার বয়স্কদের সাথে মিশে তাসও খেলে থাকে